হ্যাঁ খুলছি তো হ্যাঁ কোনো দরকার ছিল

আলু তো ষাট টাকা কেজি

না এই যে ওয়েদারের জন্য একটু বৃষ্টি টিষ্টির জন্য একটু দামটা কমবেশি হচ্ছে আর কি হ্যাঁ আছে তো পটল এই ত্রিশ টাকা কেজি বেগুন এই পঁয়ত্রিশ টাকা কেজি টমেটো এই কুড়ি টাকা হ্যাঁ পেঁয়াজ আছে হ্যাঁ ফুলকপিও আছে দোকান প্রায় এই দুটো আড়াইটা পর্যন্ত খোলা থাকে

হ্যাঁ লঙ্কাও আছে

ফুলকপি একশো টাকা কেজি বললাম আধা কেজিতে মনে করো একটাই উঠবে খুব বেশি হবে না সাইজগুলো মানে ছোটো ছোটোই অত বিশাল বড় না আর আলু আচ্ছা আলু ক কেজি রাখব আচ্ছা ঠিক আছে